সময়ের সাথে সাথে খেলাধুলা বিকশিত হয়েছে বলতে আগে যেমন দেখা যেতো বিকেল হলেই বা দুপুরবেলা হলেই সবাই গ্রামে যতো ছেলে মেয়ে আছে সবাই গ্রামে একটা প্রান্তে এসে খেলাধুলা করতো মাঠের মধ্যে সবাই মিলে একটা এক কোণে যদি ক্রিকেট খেলা হতো এক কোণায় ফুটবল খেলা হচ্ছে এক কোণায় ব্যাডমিন্টন খেলা হচ্ছে এরকম করে সবাই নানান ধরণের নানান রকম খেলা খেলতো কিন্তু এখন হয়েছে এখন হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল আর মোবাইলে ইন্টারনেটেই সব গেম খেলছে বাড়ি থেকেও বেরচ্ছে না সারা দিন মোবাইল নিয়ে ইন্টারনেটে গেম খেলছে হ্যাঁ আর এখন আগে যেমন হতো টুর্নামেন্ট হলে কতো ভিড় হতো মানুষজন সবাই খেলা দেখতে আসতো এখন সেটাও হয় না এখন আসার কারোরই টাইম নেই আমার মনে হয় না পরবর্তীকালে এটা থাকবে কারণ টুর্নামেন্ট আস্তে আস্তে চলেই যাচ্ছে আর কোথাও সেরমভাবে টুর্নামেন্ট হয়ও না দেখাও যায় না এবার শুধু থাকলে থাকতে পারে যেমন বড়ো বড়ো এই খেলাগুলা আইপিএল হয় আইসিসি ওয়ার্ল্ড কাপ হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় এশিয়া কাপ হয় বিশ্বকাপ হয় সেগুলোই সেগুলো থাকবে সেগুলোতেও আজকাল দর্শক অনেক কমে গেছে এখন সবাই মোবাইলেই বাড়িতে বসে দেখে নিচ্ছে এখন ইন্টারনেট আসার পরে মোবাইলটাই বেশি মানুষ ব্যবহার করে আর কি